প্রযুক্তির সাথে মানুষকে বদলাতে হয় সেটা তো শুনেছিলাম কিন্তু নিজের জীবনের সাথে সেটাকে দেখেও নিলাম আগে আমাদের ছোটো খাটো সব জিনিসই কিনতে বাইরে যেতে হত বাইরে বাজারে দোকানে সব জায়গায় যেতে হত কিন্তু এখন আমার মেয়েরা আমাকে শিখিয়ে দিয়েছে ইন্টারনেট থেকে স্মার্ট ফোনে ইন্টারনেট থেকে কীভাবে জিনিসপত্র আনানো যায় সেটা সবজি হোক জিনিসপত্র হোক শাড়ি হোক সব কিছুই এতে বয়সকালে আমাকে আর বাইরে যেতে হয় না এবং আমি ঘরেই হাতের কাছে সব কিছু পেয়ে যাই এর থেকে বেশি সুবিধা আমার মনে হয় আর কিছুতে হবে না বয়স্ক মানুষদের এমনকি আমার ওষুধও তারা আমার ঘর অব্দি পাঠিয়ে দেয় কিন্তু আগে এই ওষুধের জন্য আমাকে অনেকটা দূরে যেতে হত